হ্যাঁ আমি বিনোদনের জন্য অবসর সময়ে ইন্ডিয়ান আইডেল বা সারেগামাপার মতো মিউজিকাল রিয়ালিটি শো দেখে থাকি যার কারণ আমার সঙ্গীত শুনতে খুব ভালো লাগে এবং সঙ্গীত আমার একটি প্রিয় হবি এই ইন্ডিয়ান আইডলের দু হাজার একুশ সালের বারোতম সিজেনের এক প্রতিযোগী যে আমাদের পশ্চিমবঙ্গ জেলার ঝাড়গ্রামের মেয়ে অরুণিমা তাকে আমার খুব এবং তার গানকে শুনতে আমার খুব ভালো লাগতো সেই ছিল আমার প্রিয় অংশগ্রহণকারী এবং তার গানের গলার স্বর এবং তার গানের পছন্দ সব এবং রুচি এ সবই আমার ভালো লাগতো এবং আমার পরিবারে সবাই মিলে তার গান উপভোগ করতাম এবং তার আরও ভালো গান এবং তার বিভিন্ন সিনেমায় তার গান যাতে প্রকাশ পায় তারই কামনা করি